হ্যাঁ হ্যালো বলছি মামাদের মন্দিরে তো গাজন হবে তাহলে গাজনের ব্যবস্থাটা কিরকমভাবে নেওয়া হবে

কাদের কাদের ডাকা ডাকা হবে

তবে একদিন ডাকাই হোক দিয়ে আলোচনা হোক তারপরে সব হবে

কতজন কেমন লোক হবে আগে দেখি তারপরে কত কি আগে লোক হয় দেখি

হ্যাঁ হ্যাঁ

হুম আচ্ছা ঠিক আছে রাখছি